হ্যাঁ আমি কল করেছিলাম কারণ হচ্ছে আমার ঐ বাথরুমে একটু পাইপটা খারাপ হয়ে গেছে আর হচ্ছে আপনাকে তো অনেক দিন ধরেই তো আপনাকে বলছিলাম আসতে আপনি আসছেন না আপনার টাইম হচ্ছে না তো আপনি কবে আসতে পারবেন আমাদের বাথরুমের হচ্ছে শাওয়ারের পাইপটা ফেটে গেছে সন্ধেবেলা আচ্ছা কালকে এলে কালকে কি আপনার টাইম হবে হ্যাঁ হ্যাঁ আজকে আমার সন্ধেবেলা হবে না আমি বাড়িতে থাকবো না আসলে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি হচ্ছে কতো কী টাকা নেবেন নেবেন বল তাহলে আচ্ছা আমার পাইপটা মনে হয় নি তো হচ্ছে চেঞ্জ করতে হবে মনে হচ্ছে একটু ফেটে গেছে একটু রিপেয়ার করে দিলেই হয়তো ঠিক হয়ে যেতে পারে তাহলে কি আপনি পাইপটা এনে দিবেন না হচ্ছে পাইপটা আমাকে দিয়ে আমি হচ্ছে আনার ব্যবস্থা করাবো আচ্ছা তাহলে আপনি কাল দশটায় আসবেন কালকে হ্যাঁ আমি বাড়িতে কালকে আছি আচ্ছা তাহলে কি আপনি আপনি কি একা আসবেন না আপনার সঙ্গে আরও কোনো লেবার আসবে তাদেরও মজুরি আমাকেই দিতে হবে আচ্ছা আচ্ছা আগের বার হচ্ছে একজন আসছিলো সে তো এত বলে নি আসলে আপনি একটু দু হাজার একটু বেশিই বলছেন না আচ্ছা আচ্ছা তাহলে ভালোই হলো তা আপনাকে এতদিন ধরে ফোন করছিলাম আপনার সময় হচ্ছে না একদিন দু দিন চার দিন ঘোরাচ্ছেন আমি ভাবছিলাম বোধ হয় অন্যজনকেই বলবো তাহলে আপনার কালকে সময় হচ্ছে দশটার সময় আসবেন আচ্ছা ঠিক আছে তাহলে দশটার সময় চলে আসবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে